আমার প্রিয় মাছ বলতে ইলিশ মাছ ইলিশ মাছের টেস্ট সবচেয়ে বেশি এবং ওটাও সাধারণত বর্ষাকালেই পাওয়া যায় কিন্তু আমাদের এখানে ইলিশ মাছ ছাড়া রুই মাছ পাওয়া যায় সেটা বেশি খাওয়া হয় কেননা ইলিশ মাছ তো সব সময় আসে না এবং সাধারণ আমাদের এখানে যেসব মানুষ মাছ খায় যেমন ইলিশ মাছ ভোলা মাছ তপসে মাছ খয়রা মাছ চন্দনা ইলিশ ওই সব খাওয়াতে হবে পুকুরের মাছ বলতে রুই মাছটাই বেশি হয় আমাদের এইদিকে পুকুরের মাছটা সবাই পছন্দ করে সব সময় তো নদীর মাছ আর আসে না